হ্যাঁ আমাদের এখানে সুস্বাস্থ্য সেবা আছে যাতে বয়স্করা বেশি দূর যাতায়াত না করতে পারে তার জন্য সব ব্যবস্থা আমাদের এখানে করা হয়েছে এবং সন্ধেবেলায় একটা আশ্রমের মতো এখানে করা হয়েছে যাতে বয়স্করা দিদিমা ঠাকুমারা কাকিমারা যারা যেতে না পারে সেখানে ভজনের মতো একটা আশ্রম খুলে দেওয়া হয়েছে সেখানে সবাই বসে নাম কীর্তন সব করে আর সুস্বাস্থ্য সেবাও রয়েছে যাতে কাছাকাছি যেয়ে তাদের কোনো অসুবিধা না হয় ছোটো থেকে বড়ো সবাই দেখাতে পারবে আমাদের এখানে সকল রকমের ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই একদম